আমি যখন মাছ ধরতে যাই কোনো পুকুর বা নদী বা কোনো জলাশয়ে যখন মাছ ধরতে যাই তখন আমি যে সরঞ্জামগুলি ব্যবহার করি সেইগুলি হল বরশি জাতীয় সরঞ্জাম তার সঙ্গে কাঁটা তার সঙ্গে ফাতনা জাতীয় এবং নিকেলের দস্তা জাতীয় আমি সরঞ্জাম ব্যবহার করি তার সঙ্গে মাছকে টোপ দিয়ে ডেকে আনার জন্য একটি খাবার ব্যবহার করি যেই খাবারটি তৈরি করার জন্য আমি ময়দা ঘি ইত্যাদি জাতীয় উপকরণ ব্যবহার করি তার সঙ্গে আমরা ওই বরশিতে যাতে মাছ পড়ে তার জন্য কেঁচো জাতীয় যে প্রাণীগুলি সেগুলিও ব্যবহার করি মাঝে মাঝে এই কেঁচো জাতীয় পদার্থগুলি যে প্রাণীগুলি এগুলো না পাওয়া গেলে আমরা দোকান থেকে কিছু মাছের খাবার এনে সেই জলাশয়ে যেখানটা আমরা মাছ ধরব সেইখানটায় ছড়িয়ে দিই তারপর আমাদের বরশিটি ফেলি যাতে মাছ খুব তাড়াতাড়ি উঠে আসতে পারে তাছাড়াও এই যে মাছ ধরার কৌশল তার বহুল পরিবর্তন ঘটেছে বর্তমানে আগে যেখানে মাছের খাবার হিসাবে অন্য কিছু ব্যবহার করা হতো যেমন কেঁচো বা এই ময়দা জাতীয় জিনিসগুলো ব্যবহার করা হতো এখন দোকানে আধুনিক খাবার পাওয়া যাচ্ছে যাতে আমরা মাছকে খুব সুন্দরভাবে খেতে দিতে পারি যাতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় খুব সহজে আমাদের মাছ উঠে আসে তাছাড়াও আগে মাছের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু এখন মাছের সংখ্যা খুবই কমে গিয়েছে এটার অনেক কারণ আছে প্রকৃতিগত কারণ বা মানব সৃষ্টির কারণ আছে যার জন্য মাছের সংখ্যা দিনের দিন কমতেই থাকছে এই কারণে আমাদের আগের যে মাছ ধরার প্রকল্প সেটা উন্নতি করতে হয়েছে কিছু মাছের উৎপাদন বা মাছ ধরার যে ব্যবস্থা সেটা কমে গিয়েছে